আমি পনেরো কুড়ি দিন আগে একটা হেডফোন ইয়ারবাডস নিয়েছিলাম তো ওটা এতটাই কোয়ালিটি খারাপ ছিল যে মাঝে ওটা কানে নিচ্ছি তো ওটা ভালো করে সাউন্ডও আসছে না মাঝে মাঝে ব্লুটুথটা এতটাই খারাপ যে কানেকশানের গড়বড় হচ্ছে কেটে যাচ্ছে সাউন্ড কেটে যাচ্ছে খুবই খারাপ শোনাচ্ছে এবং কেউ ফোন করলেও সেটাতে কেউ শুনতে পাচ্ছে না কথা বললে তো ওটাতে খুব অসুবিধা হয়েছিল তার জন্য এই রকম ফোন আর হেডফোন আর আমি নেবো না